আমার অঞ্চলে কোনো নির্দিষ্ট বুনন সেলাইয়ের নির্দিষ্ট বা অন্য কিছু কৌশল সম্পর্কে যদি আমাকে বলতে বলা হয় তাহলে আমি বলবো হ্যাঁ আমার অঞ্চলে একটা সেলাইয়ের দোকান আছে আমাদের বাড়ির পাশেই তো সেখানে একটা ছেলে কাজ করে সেই ছেলেটা খুবই ভালো এবং তাকে যতগুলোই আমি আমার জামাকাপড় দিয়েছিলাম সে সেগুলো ভালোভাবেই সেলাই করেছিলো তা সেল তা সেলাইয়ের ধরনগুলো খুবই সুন্দর ছিল এবং আমি হ্যাঁ আমি একটা ঐতিবাহি পোশাক তৈরি করার চেষ্টা করেছি হ্যাঁ আমি করেছি চেষ্টা